স্মরণীয় মুহূর্ত অনেক রয়েছে কিন্তু একটা বেদনাদায়ক স্মরণীয় ঘটনা যদি বলতে চাই মানে এমন না যে সে ঘটনাতে কোনো মৃত্যু ছিল কিন্তু এক মৃত্যু মিছিলের পরেই এই ঘটনাটা শুরু হয়েছিলো দুহাজার উনিশে করোনা আবহাওয়া করোনা শুরু হয়েছিলো এবং তার পরবর্তীকালে আমার এক পরীক্ষার জন্য আমাকে দিল্লি যেতে হয়েছিলো এই প্রথম আমি আমাদের রাজ্যের বাইরে বার হচ্ছি এত দূরে তাও আবার একা একা যাওয়ার কারণ একটাই কারণ যেরকম বাইরের পরিবেশ অবস্থা ছিল তারফলে সম্ভব ছিল না কাউকে নিয়ে যাওয়া কাউকে বলাটাই অসম্ভব হয়ে পড়েছিলো কোনো বন্ধুকে বলা যে আমি দিল্লি যাচ্ছি সেটা বলাটাই অসম্ভব হয়েছিলো কারণ সেই বন্ধুটি আর পরবর্তীদিনে আমার সাথে আর মেলামেশা পর্যন্ত ক পর্যন্ত বন্ধ করে দেবে যদি আমি বলি ওকে যে আমি দিল্লি যাচ্ছি তো যথারীতি আমি দিল্লি যাই আমার একটা পিএইচডি পরীক্ষার জন্য সেখানে দিল্লি যাই মুসলিম আলিগড় যে বিশ্ববিদ্যালয় সেখানে আমি পরীক্ষা দিই এবং যখন ফিরে আসি আমার একটা ভুল হয়েছিলো যে দিল্লি স্টেশনে ওদের আমি ওখানে একটা সেলফি তুলি আমরা আসার ফেরার সময় এবং সেই সেলফিতে দিল্লি স্টেশন ছবিটি ধরা পড়ে যায় এবং যখন আমি গ্রামে ফিরি সেই মুহূর্তে দেখতে পাই আমি যে আমাদের বাড়ির লোকের প্রতি একটা সবাই অবজ্ঞা মানে পাড়ার লোকেরা অবজ্ঞার চোখে দেখছে বুঝতে পারি না কী করবো আমার বন্ধুরা যারা আমার খুব কাছের বন্ধু ছিল ছোটোবেলার থেকে আমি বাইরে মানুষ হওয়ার পরে খুব একটা বন্ধু ছিল না যদিও পাড়াতে কিন্তু যখন থেকে বাড়িতে থাকছি তখন থেকে যে সকল বন্ধুরা হয়েছিলো তারা খুবই অসভ্য অন্যরকমের একটু ব্যবহার শুরু করে এবং এইটা বেশ কয়েক মাস পর্যন্ত চল চলেছিলো এই বিহেভিয়ারটা তারফলে এমনও টাইম ছিল যে আমি আমাদের পাড়াতে বার হতাম না পর্যন্ত যতটা সময় থাকতাম নিজের মধ্যে থাকতাম এবং যতটা সময় পারতাম পুরুলিয়া থাকার চেষ্টা করতাম ধীরে ধীরে অবস্থা সবই ঠিক হয়ে গেছে এখন কিন্তু ওই যে কয়েকটা মাস দিল্লি থেকে ফেরার পর প্রায় দেড় দুমাস যে এক যন্ত্রণাদায়ক পরিবেশ পাড়ার লোকের কাছে সেটা খুবই কষ্ট দেয় এখনও